আমাদের এই নদীয়া জেলায় আমাদের এলাকার কাছাকাছি অনেক ধরনের দুর্গ মন্দির এমনকি স্মৃতিস্তম্ভও রয়েছে সেই স্মৃতিস্তম্ভগুলির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যা আমরা রোজ পরিদর্শন করে থাকি কারণ আমরা এই জেলাতেই বাস করি তাই আমাদের এই মন্দির বা দুর্গ বা স্মৃতিস্তম্ভগুলি আমরা পরিদর্শন করতে খুব একটা দেরি করি না আমরা রোজ এগুলো পরিদর্শন করে থাকি কারণ এগুলো আমাদের বাড়ির পাশাপাশি অবস্থিত যেমন রাজা গিরিশ চন্দ্র রায়ের কর্তিত নবদ্বীপ আবার যেমন কৃষ্ণনগরের রাজা গিরিশচন্দ্র রায়ের দ্বারা নির্মিত কৃষ্ণনগরের আনন্দময়ী কালী মন্দির আবার যেমন শান্তিপুরে অবস্থিত শ্যামাচাঁদ মন্দিরটি এই মন্দিরগুলি খুবই বিখ্যাত আমাদের এই জেলাতে আর এই মন্দিরগুলি দেখার জন্য দেশ বিদেশ থেকে বা পাশাপাশি আরও জেলা থেকে অনেক লোকজন আসে এইসব মন্দির দেখতে অনেক লোক ভ্রমণ করতে আসে আমাদের এখানে এই মন্দির দেখার জন্য আবার যেমন গোকুল চাঁদের মন্দির শান্তিপুরে সেই মন্দিরকেও দেখার জন্য অনেক জেলা থেকে অনেক লোকজন আসে আবার শ্রীনগরের শিব মন্দির আবার বীরনগরের ইটলার শিব মন্দির এইসব মন্দিরগুলো দেখার জন্য বাইরে থেকে অনেক লোকজন আসে আবার মাটিয়ারির শিব মন্দির দোগাছিতে শিব মন্দির বলতে গেলেই আমাদের এখানকার এই জেলাতে শিব মন্দিরটি খুব বেশি বিখ্যাত এখানকার বেশিরভাগ মন্দিরটি শিব মন্দির তাই সব জায়গার শিব মন্দিরের থেকে আমাদের এই জেলার মন্দিরটিকে সবাই বেশি গুরুত্ব দিয়েছে তাই আমরাও খুবই গর্বিত যে আমরা এমন জায়গাতে বাস করি যে জায়গাতে সবাই শিবভক্ত তাই শিব মন্দিরটি খুব প্রাচীনকাল থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আর এর ইতিহাসেও গুরুত্ব খুব বিশেষভাবে রয়েছে কারণ অনেকদিন থেকে এই মন্দিরগুলি হয়ে রয়েছে আগেকার রাজার আমল থেকে কত বছর বছর আগে থেকে তাই এইসব মন্দিরের অনেক পুরোনো ইতিহাস রয়েছে যে ইতিহাসগুলো আমরা এখনও তুলে ধরতে পারি আর এ ইতিহাসগুলো খুবই প্রাচীন হলেও খুবই জনপ্রিয়